হ্যাঁ আমি খাওয়াতে খুব ভালোবাসি তো সেই জন্য আমি রান্নাও খুব ভালো করতে পারি আমার হাতের রান্না সবাই পছন্দ করে তো আমি রান্না খুব ভালোভাবেই করি রান্না করে যেমন আমি রান্না করতেও ভালোবাসি সেরকম আমি খাওয়াতেও ভালোবাসি আমার বাড়িতে যখন কোনও লোক আসে বা ধরুন একসাথে একটা অনুষ্ঠান হল তখন সবাই একসাথে আসলো তো তখন আমি সবাইকে একসাথে বসিয়ে খাওয়াতে খুব ভালোবাসি সবাই একসাথে খাওয়ার মজাটাই খুব আলাদা হয় সেই জন্যে যখন আমরা একসাথে খেতে বসি তখন জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখায় তো আমার এটা দেখতে খুব ভালো লাগে যে একসাথে বসে সবাই খাচ্ছে এটার থেকে সুন্দর কিছু হয় বলুন এটার থেকে কিন্তু সুন্দর সত্যিই কিছু হয় না তো এই জন্য আমি খা মানে যখন খেতে বসি তখন সবাইকে বলি যে সবাই একসাথে বসে খাবো সবাইকে একসাথে নিয়ে খাবো কখনও কখনও কাজের সূত্রে এলোমেলো হয়ে যায় কিন্তু একসাথে বসে খাওয়ার মজাটাই খুব আলাদা হয় একসাথে বসে যেমন খেতে মজা হয় সেরকম একসাথে বসে গল্প করতেও খুব মজা হয় যেমন আমি বিয়ে বাড়ি বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে যখন যাই তখন দেখি যে একসাথে অনেক লোক খেতে বসেছে সেটা দেখে খুব ভালো লাগে যে একসাথে এত মানুষ এক কাছে জড়ো হয়েছে